ছবি তোলার সময় সাধারণত কিছু সমস্যা দেখা যায় যেমন হচ্ছে আলোর সমস্যা লাইটের জন্য অনেক সময় ছবি আছে অন্ধকার হয়ে আসে এবং সেকেণ্ড হচ্ছে হলো চার্জিং সমস্যা ওখানে কোনও সময় যেমন আম আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম তো আমাদের একটা বন্ধু ডিএসএলআর নিয়ে যায় আমরা সবাই অনেকগুলো ফটো তুলি প্রথম দু তিন দিন তারপর একদিনকে কারেন্ট চলে যায় ও মানে ওখানকার এরিয়াতে ওরকম কারেন্ট পাওয়ার নেই সেই কারণে চার্জিঙের সমস্যা হচ্ছিল কিছুদিন যাবৎ মানে আমরা চার্জিঙের কারণে আমরা ফটোও তুলতে পারিনি তো এরকম কিছু সমস্যার সম্মুখীন হয় তারপর হচ্ছে লেন্স আছে আমাদের লেন্সের উপরে যদি ফাঙ্গাস জমে যায় তখন হচ্ছে লেন্সে খুব সমস্যা তা সেক্ষেত্রে ওইটা বাঁচার জন্য যারা ফটো তোলেন তারা নিজের সাথে অনেক জিনিসপত্র ক্যারি করেন যাতে তারা ওই ফটোটা আছে ফটোটাকে ভালোভাবে তুলতে পারে আর কোনও কালার এফেক্ট বা কোনও কিছুর কোনও সমস্যা না হয় এভাবে সাধারণত কিছু সমস্যা দেখা যায় আর এ সমস্যার থেকে বাঁচতে গেলে যা যা পদক্ষেপ হয় যে ফটো আছে ফটোটা হালকা অ্যাঙ্গেল চেঞ্জ করে তুলবেন বা অনেক সময় যে কালার আছে কালারের জন্য কিছু ভিশন চেঞ্জ করার লাগে এই কিছু কিছু জিনিসপত্র রয়েছে এগুলো করলে ফটো আছে ফটোও খুব ভালো ওঠে আর এইসব চ্যালেঞ্জ আমি মোটামুটি সম্মুখীন হয়েছি এই কয়দিনে আর কোনও সমস্যার আমি সম্মুখীন হইনি